বাংলা ভাষায় কিছু আকর্ষণীয় অস্বাভাবিক শব্দ হল উজ্জ্বল তার বানান হচ্ছে উ জ এ ব এ ল উজ্জ্বল প্রাকৃতিক প এ র ফলা আকারে প্রা ক এ রি ত এ ই ক প্রাকৃতিক তারপরে ব্যাকারণ ব এ য ফলা আকার ক এ আকার র ণ ব্যাকারণ এগুলো বিশেষভাবে আকর্ষণীয় উল্লেখযোগ্যভাবে যেমন যদি আপনি ইংরেজিতে বলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে তার বাংলা অর্থ হল ধন্যবাদ ওয়েলকাম ইংরেজিতে ওয়েলকাম তার বাংলা অর্থ হল মানে স্বাগতম